হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন না আপনি কোথা থেকে বলছেন মানে আপনার কতো নম্বর ওয়ার্ড

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হুম ব্যাপারটা শুনুন হুম হুম আমি বুঝতে পেরেছি ও একচুয়ালি সব জায়গায় তো এইভাবে আমাদের পাইপ লাইনের কাজ চলছে জ জলের জন্যে তো একচুয়েলি আমাদের বিভিন্ন জায়গায় এই কাজগুলো চলছে আর এখন বর্ষার মুহুর্তে একটু লেটও হচ্ছে কাজ করতে তবে আপনি চিন্তা করবেন না আমরা দেখছি লোক পাঠিয়ে এই রাস্তাগুলো কী করা যায় সেগুলো দেখে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এগুলো রাস্তাও রাস্তাও ক্লিয়ার করে দেবো হ্যাঁ ঠিক আছে

হ্যালো হ্যাঁ বলছি আপ শুনুন না আমি আপনার যেখানে বলছি যেখানে যা অসুবিধা আছে রাবিশ ফেলে হোক জল নিকাশি করে হোক যেখানে যা ক্লিয়ার করার আমরা করে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ